হ্যাঁ আমার তো ভাই বোন আছে আমরা পাঁচ ভাইবোন অর্থাৎ আমি সকলের বড় আমার তিনটি বোন ও একটি ভাই আছে এদের থেকে আমি একই রকম বা আলাদা এটা বলা খুব মুশকিল তার কারণ মানুষ কেউ কারোর মতই নয় প্রত্যেকটি মানুষ প্রত্যেকের মতো কিন্তু তাদের মধ্যে একটা সিস্টেম বা সুসংহত ব্যবস্থা যদি রাখা যায় তাহলে প্রত্যেকেই একটা সুতোর মধ্যে দিয়ে চলতে পারি অর্থাৎ প্রত্যেকে একইরকমভাবে চলতে পারি এটা করতে গিয়ে বিভিন্ন প্রতিকূল অবস্থার সৃষ্টি হয় ছোটো ছোটো ভাইবোনেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় সেগুলো বড়ো দাদা হিসেবে বসে তাদের বুঝিয়ে নিতে হয় তারপর আমরা সবাই ঐক্যবদ্ধভাবেই চলতে থাকি এইভাবেই আজও পর্যন্ত আমার ভাইবোনেদের সঙ্গে নিয়ে চলে এসেছি আমরা কেউই একইরকম নই প্রত্যেকেই যে যার মতো কোনো মানুষই কোনো মানুষের মতো হয়না প্রত্যেকের মানসিকতা প্রত্যেকের চেহারা প্রত্যেকের আচার ব্যবহার কিছুটা হলেও আলাদা সেইগুলোকে সামঞ্জস্য করে একটা রৈখিক নিয়মে এনে একইভাবে চলতে সক্ষম হয়েছি এবং আজও হচ্ছি